তো আমরা তো সাঁতার শিখি না তো স্কুলে এতে মাস্টাররা সাঁতার শেখায় তা যখন সাঁতার শেখায় তো আমরা আমরা যখন সাঁতার শিখি তো জলের জলের যে এটা ঘাই ঘাইটা পূরণ হয় তো যারা যারা সাঁতার শেখে তো তাদের তারা সাঁতার প পুকুর পুকুরে তাদের ভালোভাবে খাদ্য খাওয় খাতে হয় খেতে হয় তো যে যারা সাঁতারটা শেখে যে খাবারটা খাবে তো স্কুল যারা সাঁতারটা শেখায় তারা বলে দিতে পারে তারা শেখায় মূলত সাঁতার শিখি না আমরা কীভাবে কী বলি